আমার শহরে প্রিয় জিনিস হচ্ছে আমার যে কেনাকাটা করি সে কি জামাকাপড়ের ক্ষেত্রে সে জামাকাপড়গুলো এখানে বাজার যে আছে সে বাজারে অন্যান্য জায়গার থেকে সব দামটা অনেকটা কম আমি দেখেছি কলকাতায় বর্ধমানেও আমি দেখেছি গেছি তো সেখানে যে ওই একই জিনিসের দামটা এখানের তুলনায় বেশী তো আমার ওই জন্য মনে হয় এখানেই আমার বাজার করে আমরা সুবিধা হয় ওই যে বাইরে গেলে যে কাউকে বলি যে এটা কিনে আনো ওটা কিনে আনো ওই জন্য আমি কাউকে কিছু বলি না কারণ আমি জানি আমার যে আসানসোলের যে বাজার রয়েছে সে বাজারে এই জিনিসটাই পাব আমি ওর থেকে কম দামে তো সেই জন্য আমার এটা এখানে আমার জিনিস কেনাকাটা করতে ভালোও লাগে আর আমার পছন্দও হয়